নমস্কার বলুন হ্যাঁ বলছি বলুন আপনার কী সাহায্য করতে পারি

আচ্ছা বলুন আপনার কবে বিয়ে কখন লাগবে ফটো মানে মিস ফটো ফটো তোলার জন্য না এমনি ভিডিও করার জন্য ফটো তোলার জন্য আমি কিছু প্লেস বলছি দেখুন যেমন হচ্ছে মাইথন ড্যাম তারপর শুশুনিয়া পাহাড় ঘাঘরবুড়ি মন্দির আর আরো অনেক জায়গা আছে বলুন আপনার কোন জায়গাটা ভালো লাগবে হুম এই জায়গাগুলো অনেক ভালো আছে তো এই জায়গাগুলো অনেক কিছু হয়ে যাবে এই ফটোস্যুটের জন্য এগুলো অনেক ভালো তো ফটো ভালো হ্যাঁ হোয়াটসঅ্যাপে তাহলে হোয়াটসঅ্যাপে বা গুগলে তাহলে দেখতে হবে কোথাও ভালো জায়গা দেখে পরে আপনাকে বলবো আপনার কবে বিয়ে আচ্ছা তো আমি আপনাকে জানাবো আপনার আপনার আরো কোনো জায়গা লোকেশান ভালো লাগে নাকি আচ্ছা

সবচেয়ে সামনের মধ্যে আছে মাইথন ড্যাম ঘাঘরবুড়ি মন্দির এবার এইগুলো অনেক সামনে আছে বলুন এইগুলো অনেক সামনে এবার আপনার ফটোস্যুটের জন্য ভালো ভিডিও করার জন্য ভালো নয় আমি সব রকমেরই ফটোশ্যুট করতে জানি আপনার মানে যেসব ফটোশ্যুটগুলো হয় ওই সব ফটোস্যুট আমি সব করতে জানি আপনার যেদিন লাগবে সেদিন আপনি আমাকে ফোন করবেন আমি চলে যাব লোকেশনগুলো কিন্তু ভালো আছে খুবই ভালো ওইখানে প্রায় লোকই ফটোশ্যুট করতে আসে হ্যাঁ নিশ্চই নিশ্চই নিশ্চই আপনাকে আমি বলবো যে কোথাও যদি পাওয়া যায় তাহলে আপনাকে আমি বলবো আচ্ছা ম্যাম ধন্যবাদ